আমি বাংলা শিখলাম বলতে বলতেই হয় যে আমার মাতৃভাষা বাংলা আমি যেহেতু পশ্চিমবঙ্গের মানুষ আমার পশ্চিমবঙ্গের প্রধান ভাষা বাংলা তাই আমার মাতৃভাষাও বাংলা ছোটোবেলা থেকে প্রত্যেককে বাংলা বলতে দেখেছি প্রত্যেকের কাছে বাংলা শুনেছি সেই থেকেই হয়তো আমার বাংলা ভাষা সেখান থেকেই শেখা এবং বাংলা ভাষার প্রতি একটা অন্যরকম ঝোঁক ভালোবাসা সব কিছুই বলতে পারেন আমার রয়েছে বাংলা ভাষা যেহেতু দেশ বিদেশে ভীষণ বিশালভাবে প্রচারিত একটি ভাষা বাংলা ভাষাকে সুমধুর ভাষা নামে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে খ্যাত করা হয়েছে সেই জায়গা থেকে আমি একজন বাঙালি হয়ে ভীষণ গর্ববোধ করি যে আমি আমি বাংলা ভাষায় কথা বলি বাংলা ভাষায় কথা বলতে গিয়ে দেখবেন বাংলা ভাষা নিয়ে একটি কবিতা রয়েছে কবি কবির নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না সেই বাংলা ভাষা নিয়ে যে কবিতাটি রয়েছে সেই কবিতাটিতে পরিষ্কারভাবে বলা রয়েছে যে বাংলা ভাষাকে তুচ্ছ করে দেখা হচ্ছে কিন্তু বাংলা ভাষা কিন্তু তুচ্ছ করে দেখার মতন কোনও বিষয় না ইংরেজি সবাই বলতে পারে কিন্তু বাংলা ভাষা কিন্তু সবাই বলতে পারে না ভাষা নিয়ে যদি আমার অভিজ্ঞতার কথা বলতেই হয় আমি কিন্তু সমস্ত রকম ভাষায় কথা বলতে আগ্রহী কিন্তু আমার প্রধান ভাষা কিন্তু বাংলা আমি ইংরেজিতে কথা বলতেও আগ্রহী আমি সংস্কৃত ভাষাতেও কথা বলতেও আগ্রহী এবং শিখতেও আগ্রহী কিন্তু আমাকে যদি বলা হয় যে তুমি ফার্স্ট প্রায়োরিটি কোন ভাষাকে দেবে আমি কিন্তু বাংলা ভাষাকেই দেব আমি বাংলা বলতে লিখতে এবং অন্যদেরকে বোঝাতে ভীষণভাবে ভালোবাসি